আমি পড়া শেষ বইটি হলো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প বই গল্পটির নাম হচ্ছে জ্ঞ্যানচক্ষু যেখানে তপন বলে একটা ছেলের কথা জানতে পারি সেখানে থেকে আমার যা অভিজ্ঞতা হয় তপন বলে ছেলে তার গল্প লেখার ছোটোবেলার থেকেই শখ ছিলো সে গল্প লিখতো এবং তার স্বপ্ন ছিলো যে ওই ওর গল্প কোনো এক দিন পত্রিকায় প্রকাশিত হবে তার সেই আবেগ তার সেই আশা পুরোটাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গিয়েছিলো ব্যর্থ না ও তার ছোটো মেসোকে তার সেই লেখা দিয়েছিলো প্রকাশিত হওয়ার জন্য ওর ছোটো মেসো যেহেতু একজন লেখক ছিলেন তো তার ছোটো মেসোর লেখা দিতে গিয়ে ওর লেখাটাকে পুরোটাই পরিবর্তন করে উনি সেই লেখার মধ্যে নিজের লেখা ঢুকিয়ে দেন ফলে সেই লেখা যখন প্রকাশিত হয় সন্ধ্যাতারা পত্রিকায় যখন তপনের কাছে প্রথম কপি আসে তখন তপন ওই লেখা পড়ে দেখে যে ওর লেখার মধ্যে কোনো কিছুই নেই যা তা তপনের মেসো পরিবর্তন করেছেন তাই ওটা দেখে তপন খুবই কষ্ট পায় এবং সে বলে যে আর জীবনে কোনো কারো কাছ থেকে হেল্প নেবে না যা করবে সে নিজেই করবে যাতে কোনো দিন শুনতে না হয় যে ওর লেখা অন্য কেউ ছাপিয়ে দিয়েছে বা ও ছিল বলে তোর লেখা ছাপানো হয়েছে তাই ওখান থেকে আমি একটা জিনিস আমাকে প্রভাবিত করে সেটি হলো জীবনে কোনো কিছু করতে হলে কারোর সাহায্য না নিয়ে নিজে কষ্ট করে সেই জায়গায় যাওয়া যাতে কোনো দিন না শুনতে হয় যে ওর জন্যে তুই এই জায়গায় পৌঁছেছিস বা ও আজ ছিলো বলে ওই কাজটা সম্পন্ন হয়েছে এটাই আমাকে জীবনে সব থেকে বেশি প্রভাবিত করেছে